হ্যালো কে ম্যাডাম সোনাক্ষি বলছেন হ্যাঁ আমি পলাশ বলছিলাম চিনতে পারছেন সেই গত মাসে আপনার চেম্বারে আমি গিয়েছিলাম

হ্যাঁ তো গত মাসে আমি তো আপনার কাছে গিয়েছিলাম এর পর মানে আমার সেই মানে সেই জ্বরটা ঠিক হচ্ছে না আপনি সেই মাসে আমাকে দেখলেন তো ওষুধপত্র দিয়েওছেন আর কিছু ওষুধ হয়ত আমাকে খড়গপুর থেকে কিনতে বলেছেন তো সেই সব ওষুধ খেয়ে মোটামুটি আমি মাসখানেক ভালোই ছিলাম কিন্তু আবার মানে আমি অসুস্থবোধ হয়ে পড়েছি কী করব হ্যাঁ এরপরে আপ আপনি মানে যেভাবে বলেছেন যে মানে মানে ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে ঘুমানো পর্যন্ত মানে যেভাবে বলেছেন মানে সেভাবেই আমি খাচ্ছি মানে আপনি যেটা এমন কি কোন খাবারটা খাওয়ার পর কোন খাবারটা খেলে মানে পুরো একেবারে আপনার একটা কথাও আমি মানে মিস করি না পুরোটাই তারপরেও এরকম হচ্ছে মানে হচ্ছে না বলতে হ্যাঁ চেকআপ বলতে এবার আপনি সেটা বলুন কী চেকআপ করব কো কোথায় করব ব্লাড টেস্ট তো করিয়েছিলাম কিন্তু তো সেটা তো রিপোর্ট আসতে আসতে তো মানে এখনও তো আসা হয়নি তো আর আপনি তো সেটা নিয়ে আপনার আমার ওই প্রায় মাস দুয়েক আগে এরকম হ্যাঁ আমি তো সেত সেই জন্যেই তো ফোনটা করছি যাতে আরেকবার আপনার সাথে দেখা হয় মানে চেকআপটা আমি করাতে পারি আর কি বুঝতে পারছেন দু দিন ছাড়া নয় মানে মাঝে মাঝেই আসছে কখনো হয়ত দু দিন ছাড়া কখনো হয়ত এমন হচ্ছে তিনদিন পর পর জ্বরই হয়ে যাচ্ছে মানে আমি বিছানা ছেড়ে উঠতেই পারছি না বুঝতে পারলেন মানে জ্বর ছাড়া শরীরে সেরকম কোনও অসুবিধা হয় না তবে মানে মাথাটা যন্ত্রণা করছিল খানিকক্ষণ আগে মানে এই আপনাকে ফোন করার আগেই আমার মাথাটা যন্ত্রণা করছিল তো এরপর মানে জ্বরটা গায়ে আছে কিন্তু মাথা যন্ত্রণাটা অনেক কমে গেছে বুঝতে পারলেন খাওয়া দাওয়া মানে ওই কোনওরকমে বেঁচে থাকার মতো দুটি খাওয়া খাওয়া হচ্ছে আর কি মানে ওই ওষুধ খেতে হয় তো ওইটা অনুযায়ী খাওয়া মানে বিশেষ সেরকম কোনও খাবার আমি আর খেতেই পারছি না জ্বর থাকলে যেটা হয় আপনি তো জানেন হ্যাঁ হ্যাঁ সেটাই আমিও সেটাই তাহলে আপনি বলুন কবে দেখা করতে হবে আমিও সে সেই জন্যেই তো ফোনটা করছি মানে আপনার কখন সময় হবে হ্যাঁ সামনের সপ্তাহে সোমবার মানে তাহলে কখন যাব সাড়ে এগারোটা বা বারোটার দিকে গেলে মানে আপনি ওই সময় ফ্রি থাকবেন তো আর তা তাহলে মানে মোটামুটি মানে খুব মানে খুব চিন্তার মধ্যে আছি বুঝতে পারছেন আমি আছি আমার ফ্যামেলি আছে বুঝতে পারছেন তো মানে যে এতদিন ধরে যে এই একটা জ্বর ঠিক হচ্ছে না বুঝতে পারলেন এইসব ব্যাপারে আর কি মানে আমি খুব মানে চিন্তাতেও আছি খুব ভয়ে ভয়েতেও আছি বুঝতে পারলেন ঠিক আছে যাই হোক মানে আপনার সাথে কথা বলে মানে অনেকটা আমি মানে ভালো লাগছে যাই হোক আশা রাখছি যে আপনাকে দেখিয়ে পরবর্তীকালে আরও হয়ত শরীরে কোনও অসুবিধা হবে না ঠিক আছে তাহলে এখন রাখছি নাকি আমি আমি তাহলে সোমবার ওই আপনার কথা অনুযায়ী ওই ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি ঠিক পৌঁছে যাব একবারে কোনও ব্যাপার নয়